না বাংলা ভাষা আমার অসুবিধে হয়নি কারণ বাংলায় তো আমরা কথা বলি বাংলা মানে মাতৃভাষা যখনই পড়াশোনা শুরু করেছি বাংলা কথা বলেছি প্রথম মাকে ডেকেছি বাংলা ভাষায় বাবাকেও তাই পারিপার্শ্বিক যাদের সঙ্গে কথা বলেছি সবই বাংলাতেই বলেছি আর বন্ধুবান্ধব বলতে বাইরে তো অন্য কোনো ভাষায় কথা খুব একটা বলি না যার জন্য বাংলা ভাষা লিখতে বা পড়তে আমাদের খুব একটা অসুবিধে হয়নি